হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ কালকে তো যাচ্ছি অনেকদিন পর তো ছুটি পেলাম ছুটি তো পাওয়াই হয় না আপনিও ছুটি পেলেন নাকি কালকে তারপর ব্যাংকের যা চাপ বাপরে বাপ

হ্যাঁ আমি টিকিটটা অনলাইনে ব্যবস্থা করলাম তো অনলাইনে টিকিটটা বুকিং হয়ে গেছে ঠিক আছে কলকাতার যে টিকিটটা সেটা বুকিং হয়ে গেছে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেব আর বলছি কী আপনি কখন বেরোবেন বলুন তো আচ্ছা সাতটার সময় বেরোবেন তো সাতটার সময় বেরিয়ে আপনি কী কীসে আসছেন এখানে আচ্ছা ট্রেন ধরবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আমাদের কোচ নাম্বারটা হচ্ছে পঁচিশ নম্বর আছে আর ছাব্বিশ নম্বরে আছে হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ বাপরে বাপ অনেক গরম পড়েছে হ্যাঁ খাবার দাবার নিয়েছি আপনি আপনি কি কিছু নিয়েছেন খাবার দাবার আচ্ছা না আমি সেরকম বলতে গেলে আমাদের দুজনের জন্য আমি খাবার দাবার নিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনি না নিয়ে এলেও কোনও অসুবিধা নেই হ্যাঁ নিয়ে নিতে পারেন ওই নর্মালি নর্মালি ড্রাই স্ন্যাক্স যেগুলো হয় ওগুলো একটু নিয়ে নেবেন আমি এখানে ঠান্ডা ঠান্ডা জিনিস নিয়ে নিচ্ছি কারণ গরমে একেই ট্রেনে যাব সেরকম কোনও খাবার দাবার তো কোনও খেতে ইচ্ছা করবে না হ্যাঁ তবুও আমি রিজার্ভেশন করে নিয়েছি এসি কামরা আছে কোনও অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ একদম একদম গল্প টল্প অনেকদিন পর দেখাও হবে হ্যাঁ তারপর ব্যাংকে কীরকম চাপ পড়েছে আপনার এখন ব্যাংকের কোনও কাজ আচ্ছা

ওটাই আর কি মানে অনেকদিন পর ছুটিটা পাওয়া গেলো সেই জন্য আমিও ভাবলাম চলুন তাহলে আপনাকেও বলি আপনি যাবেন কি না দেখি তো চলুন খুব ভালোই হল দুজনে একসাথে যাওয়া যাবে কারণ একা যাওয়ার থেকে সাথে কেউ গেলে কী খুব গল্পগুজব হবে একটু কথাবার্তা হবে একদম সময়টা বোঝা যাবে না মানে তিন চার ঘন্টা রাস্তা এমনি এমনি কেটে যাবে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ হ্যাঁ একদমই একদমই একদমই নিয়ে ছুটিতে গিয়ে কী করবেন কী প্ল্যান করলেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক আছে তাহলে আসুন তাহলে কালকে দেখা হবে একদম একদম আমি টিকিটটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে চলুন রাখছি হ্যাঁ সাবধানে থাকবেন